আমি ছোটোবেলায় আমার কাকার কাছ থেকে মাছ ধরা শিখেছি ছোটোবেলা থেকে আমি কাকার সাথেই মাছ ধরতে যেতাম কাকা কীভাবে মাছ ধরতো সেগুলি আসতে আসতে আমি শিখে নিয়েছিলাম কীভাবে ছিপ ফেলতে হয় কীভাবে চার করতে হয় কোন মাছের কোন টোপ কীভাবে বানাতে হয় সে সমস্ত কৌশলগুলি আমি শিখে নিয়েছিলাম